লোকেরা যখন প্রথম আঁকতে শুরু করে তখন তাদের প্রথমেই সাধারণ ভুল অনেকগুলোই হয় প্রথমে সোজা দাগ টানতে পারে না সঠিকভাবে গোল করতে পারে না ঠিকভাবে কোন জায়গায় কোন রঙটা হবে বুঝতে পারে না এইসব ভুল তারা তাদের আঁকার শিক্ষকের কাছে থেকে শিক্ষা নিয়ে কীভাবে ঠিক করা যাবে সেটা শিখে এই ভুলগুলো এড়াতে পারে একজন ভালো শিল্পী হতে তার আঁকার প্রতি দক্ষতার প্রয়োজন এবং সেই দক্ষতা তখনই আসবে যখন একজন শিল্পী প্রতিদিন কিছুটা সময় তার আঁকার প্রতি দেন